হ্যালো হ্যালো হ্যালো আপনি কি ডক্টর আভা বলছেন আমি মৌমিতা বাউরি বলছি দামোদর থেকে ম্যাডাম আমি আপনার নাম্বার একজন বন্ধুর কাছে নিলাম আমার খুব পেটে ব্যাথা করছে তো সেই জন্য ও আমার আমার বন্ধুটা বলল যে একে দেখান তাহলে ভালো মানে পেটের স্পেশালিস্ট আছে তো সেজন্য বললাম যে ফোন নাম্বারটা নিয়ে পরে আমি বললাম যে ঠিক আছে হলে আপনার সাথেই চেক আপটা করাব আপনাকে দিয়েই তো আমার খুব পেটে ব্যাথা করছে তো কিছু ওষুধ দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ তো টাইমিংটা বলুন না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এখন ম্যাডাম এখন না আমার প্রচুর পেটে ব্যাথা করছে তো এখন কিছু একটা ওষুধ দিন যাতে একটু ঠিক থাকি তারপর পরে তখন চেক আপ করাতে যাব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ম্যাডাম তাহলে আজকে আমাকে এরকম ওষুধ একটা সেন্ড করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আমি তাহলে রবিবার দিন এগারোটা থেকে বারোটা অবধি তো বসেন তখন আমি চেক আপ করাতে যাব

ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম ধন্যবাদ আমি আমি রবিবার আমি রবিবার দিনই যাব ম্যাডাম আমার মানে এখন প্রচুর পেটে ব্যাথা করছে এখনকার মতো একটা ওষুধ আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিন আমি রবিবার দিন তখন এগারোটা নাগাদ যাবো চেক আপ করিয়ে আসব ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ